সরকারি প্রকল্পগুলি যেমন রূপশ্রী লক্ষ্মীর ভান্ডার যুবশ্রী সবুজ সাথী কন্যাশ্রী এই সবুজ সাথী সরকার থেকে প্রকল্পটা দিয়ে যেমন অনেক দূরদুরান্ত গ্রামের মেয়েরা সাইকেল নিয়ে স্কুলে আসতে পারে তারা পড়া পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারে লক্ষ্মীর ভান্ডার থেকে পঁচিশ বছরের উর্ধ্বে যে মহিলারা আছে তারা তাদের সাময়িক একটা টাকা ইনকাম হয় পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে মাসে এবং সেটা থেকে অনেক হাতখরচা হয় তারপরে রূপশ্রী কোনও গরিব ঘরের মেয়ে বা যেকোনও বাড়ির মেয়ের বিয়ে হলে একটা পঁচিশ হাজার টাকা পায় কন্যাশ্রী থেকেও পঁচিশ হাজার টাকা পায় তার থেকে পড়াশোনাটাও কলেজে চালিয়ে যেতে পারে এবং যুবশ্রী যে ছেলেরা একটা টাকা পায় স্কলারশিপ হিসেবে অনেক সরকার থেকে অনেক কিচু স্কলারশিপ আছে স্বামী বিবেকানন্দ নেতাজী অনেক কিছু স্কলারশিপ আছে এছ এছাড়াও আবাস যোজনা আছে যার কারণে আবাস যোজনা থেকে গ্রাম মাটির বাড়ি থেকে পাকাবাড়ি করতে পারে এবং অনেক গরিব মানুষেরা তারা উপকৃত হন যে জল ঝড় বৃ্ষ্টিতে যে অসুবিধে হত তাদের সেই অসুবিধেটা তাদের হয় না শীতে তাদের বাইরে থাকতে হয় না ঘরের ভিতরে থাকতে পারে এবং এই প্রকল্পগুলি হয়ে অনেক কিছুই উপকৃত হয়েছে স সমাজের মানুষ